আমি ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা ভ্রমণ করে এসেছি যেমন চন্দ্রকেতু উদ্যান গনগনি কলকাতার ভিক্টোরিয়া মেমরিয়াল হল সায়েন্স সিটি ইডেন গার্ডেন পরিমল কানন বিষ্ণপুরের পোড়া মাটির পোড়া মাটির বিভিন্ন জিনিসপত্র বনলতা পার্ক এবং ক্ষীরাই যদি শুধুমাত্র ফুলের দেশ হিসেবেই পরিচিত এবং আমি ভারতের আরও বেশ কিছু জায়গা ভ্রমণ করতে চাই যেমন অসম গ্যাংটক দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা এবং আরও নানান বিভিন্ন জায়গায় যাওয়ার আমার এখনও প্রোগ্রাম আছে এবং সেখানে বেশ কিছু ফটোশ্যুট করারও আমার ইচ্ছে রয়েছে যা আমি আমার গ্যালারিতে বন্দি করতে চাই